আমাদের মাতৃভাষা বাংলা আমাদের শিক্ষা রাজ্যের স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের সেইখানে বাংলা শেখানো হয় কারণ আমাদের মাতৃভাষা বাংলা ওই জন্য সেইখানে ইংরেজি কিংবা হিন্দি উর্দু ওই সব শেখানো হয় না ইংরেজিটা ভাষাটা শেখানো হয় তাও খুবই কম বাচ্চাদের বাংলাই বেশি শেখানো হয় কারণ আমাদের বাংলায় ছোটো থেকে মানুষ বাংলাই আমাদের মাতৃভাষা ওই জন্য বাংলাই আমাদের বাচ্চাদের শেখানো হয় শেখা সবই স্কুলে রাজ্যের সব স্কুলেই বাংলাটাই বেশি পড়ানো হয় বাংলাটাই প্রত্যেক দিনই পড়ানো হয় ইংরেজিটা পড়ানো হয় খুবই কম তবে সব দিন আবার হয় না ইংরেজিটা খুব কম দিনই হয় বাংলাটা সব দিন সব দিন সবসময় বলে সবসময় আমাদের বাংলা ভাষাতে কথা বলা হয় বাংলা ভাষাতে পড়ানো হয় বাংলা ভাষাকে করা হয় সব বাংলা ভাষায় সব করা হয়